হ্যাঁ আমি বলতে পারব ট্রেনকে নিয়ে বর্ণনা করতে পারব আগে কয়লার ট্রেন ছিল তার পরে তেলের ট্রেন আসলো ডিজেলে চলত তার পরে হলো ইলেকট্রিকের এখন দূরপাল্লার ট্রেন হয়েছে আগে স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুব নিচু ছিল মেয়েদের উঠতে নামতে খুবই অসুবিধা হতো এখন আর অসুবিধা হয় না এখন স্টেশনগুলো বেশ উঁচু করেছে ট্রেনে ওঠা নামা কোনো অসুবিধা নেই আমি আগে আগে ট্রেনে যেতে অসুবিধা হতো এখন অসুবিধা হয় না আমি আমার বাচ্চা আমার ফ্যামিলি নিয়ে ট্রেনে করে ঘুরতে গিয়েছি ট্রেনে করে মায়াপুর গিয়েছি যেতে অসুবিধা হয় না ট্রেনে অনেক ফ্যান লাগানো আছে ফ্যানের হাওয়া হয় কোনো অসুবিধা হয় না গরম লাগে না এখন দূরপাল্লার ট্রেনে সিটগুলো খুব সুন্দর করেছে শোয়া বসা যায় বাথরুমগুলো আলাদা করেছে আগে ট্রেনে বাথরুম আলাদা ছিল না ইঞ্জিনগুলো আওয়াজ খুবই কম হয় অত আওয়াজ হয় না ইঞ্জিন খুব সুন্দর চাকাও পাটির উপর দিয়েই যায় ট্রেনে আগে অসুবিধা হতো এখন আর কোনো অসুবিধা হয় না বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়া যায় আগে অসুবিধা হতো এখন সবই ভালো হয়েছে প্ল্যাটফর্ম ভালো হয়েছে সিট ভালো ইঞ্জিন ভালো শব্দ কম হয় বাথরুমটাও করেছে ভালো চাকাও যায় ঠিকঠাক পাটির উপর দিয়ে এখন আগের ট্রেনের থেকে এখন খুবই ভালো এখন খুব তাড়াতাড়িও যাওয়া যায় ট্রেনে করে কোনো অসুবিধা নেই এ এক জায়গার থেকে এক জায়গায় ভ্রমণ করতে অসুবিধা হয় না